হ্যাঁ হ্যালো আমি ঘর থেকে বলছি বলছি কোথায় আছিস ও বলছি একটু দরকার ছিল যে রে দরকার আছে মানে ঘরে কিছুজন এসেছে তোর পিসিরা হ্যাঁ তো তাদের একটু খাবারের ব্যবস্থা তো করতে হবে আরও বাইরের লোক নিয়ে এসেছে হ্যাঁ কিন্তু এখন বাইরের লোক এসেছে ওদের সঙ্গে তাদের তো এইটা রাখতে হবে মানটা রাখতে হবে ঠিক আছে না না লোকের ছেলেকে এখন বলবো না তুই একটু নিয়ে আয় ওই যে মাহাতোদের দোকান আছে কাছেই বটে ওইখান থেকে হুম ওইখান থেকে একটু মিষ্টি একশো টাকার মতো মেচা সন্দেশ নিয়ে আয় একশো টাকার মতো না মাহাতো দোকান বন্ধ নেই আমার সঙ্গে কথা হল বললো যে পাঠিয়ে দিন দিয়ে দিচ্ছি না না সন্দেশ সন্দেশ বলে নয় কিছু তো দিতেই হবে মানুষকে না তো মেচা সন্দেশটাই নিয়ে আয় হ্যাঁ তো পয়সা নেই তো ওই যে পাড়ার পাপুর দোকান আছে ওইখানে একশো টাকা নিয়ে নে যেয়ে আমার নাম করে বল দিয়ে দেবে দেরি হবে হ্যাঁ তো কোন অসুবিধা নেই আস্তে আস্তে আয় আমি ওদেরকে বসিয়ে রাখছি চা টা দিচ্ছি হ্যাঁ দেখ পয়সা যদি না পাস তখন ধারেই নিয়ে আসিস আমাদের নাম করে হ্যাঁ দেবে নাম করলেই দেবে হ্যাঁ জেনে যাবে যা না চিনবে না কেন আমি তো বলে দেবো ফোনে হুম হ্যাঁ যা